হ্যাঁ ডাক্তারবাবু আমি দুষ্টু পাল বলছি আপনার খোঁজ পেয়েছি আপনি খুব সুন্দর ডাক্তার আমি অন্য জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম এখন খুবই সমস্যা হচ্ছে পেটের রোগ নিয়ে পেটের ধরুন যন্ত্রণা হচ্ছে আমি বিজ্ঞ পালকে দেখিয়েছিলাম চুরি করা বলছেন ওই প্যারাসিটামল দিয়ে দিয়েছে আর স্যারিডন দিয়েছিল হ্যাঁ মনে হচ্ছে বার বার পায়খানা যাচ্ছি আচ্ছা তা কোন নার্সিং হোম না সরকারি হাসপাতাল কোনটা ভালো হবে

আপনি কি ওখানে ডাক্তারি করেন ওই আপনি কি ওখানটায় চেম্বার খুলেছেন আরেকটা কথা ছিল ও ঠিক আছে আরেকটা রোগ ছিল বলছি আমার একটা বন্ধু আছে নাড়ু বলে ওর নখকুনি হয় ওর কোনো প্রাথমিক চিকিৎসা আছে কি নখে ময়লা ঢুকে গেছে ও ওর পেটেও যন্ত্রণা হয় ওই নাড়ুকেও ধরে দিয়ে যাব আর মোটার ব্যবহার নিয়ে বলতে চাইছিলাম যে রনিশা মোটা হয়ে গেছে কী বলবে ওটা নিয়ে মোটা কমানোর জন্যে আচ্ছা এখন একটু কাজ আছে পরে কথা বলছি পরে ঠিক আছে ধন্যবাদ